কিছু স্থানে আবাসনের বিকল্পগুলি যেগুলি আছে ঝাড়গ্রামের সেগুলো হচ্ছে পর্যাটক কেন্দ্র যেগুলি হচ্ছে পর্যটকদের আসার জন্য তৈরি করা হয়েছে পর্যটকরা যাতে ঘুরে বেড়িয়ে দেখতে পারে সেই জন্য তৈরি করা হয়েছে এছাড়াও আছে হোস্টেল ব্যবস্থা যারা বাইরে থেকে পো ঝাড়গ্রামে আমাদের কলেজে বা শিক্ষাতে উচ্চ বিদ্যালয় পড়তে আসে তাদের জন্য আছে হোস্টেল ব্যবস্থা এছাড়াও এইখানে একটি আই টি আই আছে যেখানে হচ্ছে সবাই বাইরের থেকে আসলে ওখানে একটি সামনেও আম হোস্টেল আছে যেখানে সবার ভাড়া নিয়ে ছাত্র ছাত্রীরা থাকতে পারে এছাড়াও এখানে বড়ো বড়ো বাড়ি আছে যেগুলো ভাড়ায় দেওয়া হয় সেখানে মানুষ ভাড়ায় রাত্রিবেলায় থাকতে চাইলে রাতেরবেলা ভাড়া দিয়ে থাকতে পারে তো এই এটা হচ্ছে ঝাড়গ্রামের আবশ্যিক ব্যাপার